হ্যালো হ্যাঁ বলুন

ও আচ্ছা আপনি কোথায় শিয়ালদায় নামবেন কি আপনি কবে আসবেন এই এই ফেব্রুয়ারিতেই আসবেন আচ্ছা মানে আপনাকে কী তাহলে ওই শিয়ালদহ থেকেই রিসিভ করতে হবে আচ্ছা আপনারা না না আপনি যদি মানে কীভাবে ট্যাক্সি নেবেন বলুন আপনাদের শিয়ালদহ থেকে পুরো ঘুরিয়ে দেবো পুরো বকখালি ঘুরিয়ে দেখিয়ে দেবো আচ্ছা আপনারা আপনারা কতজন আসবেন আচ্ছা আপনারা যদি চার জন আসেন তাহলে ছোটো গাড়িতে হবে পাঁচ জনের বেশি হলে আপনাদেরকে বড় গাড়ি নিতে হবে আচ্ছা আচ্ছা পাঁচ জনই আসবেন আপনারা কবে আসবেন আচ্ছা আপনাদের কি মানে ওখানে নাইট স্টে করবেন না কি একদিনই ঘুরবেন পুরোটা একদিনে পুরোটা দেখতে চান একদিনে ঘুরে আপনাদের কি আবার শিয়ালদহ ড্রপ করতে হবে মানে আপনাদের সাথে আমাকে দুদিন আমাদের যে ড্রাইভার যাবে ওনাকে দুদিন থাকতে হবে আপনাদেরকে সারাদিন ঘোরাবে এবার আপনারা রাতে হোটেলে থাকবেন সেও সেখানে থাকবে পরের দিন আপনাদেরকে আবার ঘুরিয়ে শিয়ালদহয় ড্রপ করে দেবে ঠিক আছে হয়ে যাবে আপনাদের পার কিলোমিটার পনেরো টাকা করে পড়বে এবার আপনার গাড়িতে যখন হ্যাঁ যখন গাড়িতে উঠবেন কিলোমিটার দেখে নেবেন নামার সময় পেমেন্ট করে দেবেন আর যে নাইট স্টে নাইট স্টে করবেন গাড়ির পার্কিংয়ের জন্য পাঁচশো টাকা দিতে হবে সেটা এক্সট্রা হুম নাইটে পার্কিংয়ের জন্য পাঁচশো টাকা দিতে হবে টোটাল আপনি সব মিলিয়ে ধরে রাখুন না পাঁচ ছহাজার টাকা ধরে রাখুন ঠিক আছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু মানে অ্যাডভান্স বুকিং করতে হবে ঠিক আছে আপনি এই নাম্বারে অনলাইন পেমেন্ট কিছু করে দেবেন আপনাকে রিসিটটা পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে